চোলরাজা রাজেন্দ্র চোল পুরু অশোক সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত প্রভৃতি রাজাদের ইতিহাস আমরা বা আমাদের পাঠ্য ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে পড়ে এসেছি এর মধ্যে অশোকের কলিঙ্গ যুদ্ধের ইতিহাস এবং কলিঙ্গবিজয়ের ইতিহাস আমাকে বিমুগ্ধ করে কারণ এর মাধ্যম এই যুদ্ধের মাধ্যমে অশোক একজন হিংস হিংস্র রাজা থেকে একজন শান্তিপ্রিয় এবং প্রজাপরায়ণ রাজাতে পরিবর্তন হন এবং তার প্রজাপালনের দক্ষতা আমাকে বিমুগ্ধ করে তোলে